আমি ঘুরতে যেতে চাই কেরালার মুন্নারে যেটা প্রাকৃতিক দিক থেকে অনেকটা মনোরম গাছে ভরা চারিদিক সমুদ্রে আর ওইখানে বিশেষ করে আমার যেটা অনেক বেশি ভালো লাগে সেটা হল ওই গাছের উপরে বাড়ি পাহাড়ের উপরে যে অনেকটা পথ চেয়ে নদী পেরিয়ে বোটিংয়ের সাহায্যে নদী পেরিয়ে তারপর গাছের উপরে যে বাড়িগুলো তৈরি হয় ওইগুলো আমাকে অনেক আকর্ষণ করে আর ওইখানের পাখির আওয়াজ তারপর মানুষের কোলাহল বেশি থাকে না শহুরে অঞ্চল নয় তার জন্য ওটা আমার অনেক পছন্দের যদি আমি কখনও কোথাও যেতেই চাই তাহলে ওটা হল কেরালার মুন্নার